হ্যাঁ ফটোগ্রাফার দাদা বলছেন বলছি আমার বাড়িতে একটা বিয়ে আছে তো আমি একটু ফটো শ্যুট করাতে চাই তো ওই জন্য আপনাকে ফোন করেছিলাম তো আপনি কতো কী নেবেন একটু বলবেন আমি একটু ওই ওই ধরুন মানে একটু ভালো লোকেশান দেখে ভালো একটু ব্যাকগ্রাউন্ড দেখে ফটোটা ফটো তুলতে চাইছি মানে আমি তো সাউথ চব্বিশ পরগনায় থাকি এই দিকে ওই কারণে এই দিকে এইগুলোই বোল বলতে বলছি

আচ্ছা হ্যাঁ নদীর ধারে তুলতে চাইছি আমি একটু ওই জন্য বলছি হ্যাঁ বলছি কতো কী প্রাইস নেবেন একটু বলবেন সাত হাজার টাকা তো পারবো না দাদা একটু কম করুন অতোটা কী করে দেওয়া হবে এক দিকে একটা বিয়ে আছে তার খরচ আছে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা নিন তাহলে কবে আসবেন একটু আপনি আপনাকে তাহলে লোকেশানগুলো একটু দেখতে হবে তা কবে আসবেন একটু বলবেন কাল পরশু হলে ভালো হয় পরশু দিন আপনার টাইম হবে পরশু দিন তাহলে সকাল দশটার সময় তালে দেখা করুন তাহলে ওখান থেকে আমি আর আপনি দেখে আসবো লোকেশানগুলো ঠিক আছে দশটায় তো ঠিক আছে আপনি আসবেন তাহলে ওখানে দেখা হচ্ছে ঠিক আছে দাদা রাখছি